পশ্চিমবঙ্গে আমাদের সাংস্কৃতিক পীঠস্থান এখানে বাঁশ শিল্পটা বিশেষভাবে মর্যাদা পেয়েছে এখানে নানারকম আসবাবপত্র তৈরি হচ্ছে তাছাড়া এখানে বাঁশ দিয়ে নানারকম পশু পাখি তারপরে ফুলদানি এইসব নানারকম তৈরি হয় আর তারপরে বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির তো জগত জোড়া নাম বিষ্ণুপুরের টেরাকোটার ঘোড়া আছে ডোকরা আছে ডোকরার যে আমাদের ডোকরা শিল্পটা বিশাল বড় করে উন্নতি করছে এখানে এখন